ভারত রাজ্যের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেইগুলো আমার যাওয়ার মাথায় মাথায় আছে যে অনেক দিন ধরে চিন্তা ভাবনা আছে যে কোনো দিনও যদি যেতে পারি এই জায়গাগুলো অবশ্যই যাবো তার কারণ প্রথমত যদি আমি মনে করি আমি পুরী যাওয়ার চেষ্টা করছি কারণ পুরীতে আমার সমুদ্র খুব ভালো লাগে তাছাড়া এ তাছাড়া আমি একটু ভগবান ভক্ত যেখানে পুরীতে জগন্নাথদেবের মন্দির আছে হ্যাঁ জগন্নাথদেবের মাসি ও পিসি বাড়ি আছে যে আমি একবার হয় অন্তত জীবনে ওই জগন্নাথদেবের মন্দির আমি বা জগন্নাথদেবকে আমি যেমন নিজের চোখে দেখতে পারি তাছাড়াও বেনার বেনারস বেনারসে যে সন্ধ্যা আরতি গঙ্গার ধারে যে সন্ধ্যা আরতিটা হয় সেই সন্ধ্যা আরতি দেখার জন্য আমার আমি আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি আমি ফোনে অনেকবার দেখেছি তার জন্য কিন্তু আমার মনে প্রাণে আমার একটা ইচ্ছা আছে যে আমি সন্ধ্যা আরতিটা যেন বেনারসে গিয়ে গঙ্গার পাড়ে বসে দেখতে পারি তাছাড়াও কেদারনাথ মন্দির বরফে ঢাকা মন্দিরে এ কেদারনাথ মন্দির ভগবান আমাদের সব ভগবান মহাদেব সেই মহাদেব সেখানে বিরাজমান করেন সেই কেদারনাথ একটা বরফের দেশ সেই এক যে আমি ছোটো থেকে চাই যে বরফের দেশে আমি যাবো কিন্তু তার সাথে সাথে আমি চাই যে বরফ থাকাকালীন যে আমি আমার ভগবান শিব মহাদেবকে যেন দর্শন করতে পারি সেই মহাদেব সে দেব মহাদেবকে দেখার জন্য আমার কিন্তু মনে প্রাণে আকূল হয়ে থাকে তাছাড়াও কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো অনেক দর্শনীয় স্থান যে যেতে ইচ্ছে করে যেমন অমরনাথ সেখানেও কিন্তু মহাদেবেরই এক বিশিষ্ট স্থান মহাদেব সেখানেও বিরাজমান এরকম অনেক কিছু জায়গা আছে যেই জায়গাগুলো অবশ্যই যাওয়া উচিত আমি মনে করি